বর্তমান পরিস্থিতিতে চাষবাস করতে গেলে বিদ্যুৎ সংযোগ অবশ্যই প্রয়োজন বিদ্যুৎ সংযোগ ছাড়া চাষে যে প্রধান সরঞ্জাম আমাদের জল জল ছাড়া কৃষি উৎপাদন করা সম্ভব নয় সেই জল উৎপাদন করার এখন পদ্ধতি হচ্ছে সাবমারসেল বা মিনি সেই মিনি সাব মারশিবল চালানোর জন্য আব্যশিক যেটা হচ্ছে বিদ্যুৎ সংযোগ বিদ্যুৎ সংযোগ না থাকলে মিনিও চলবে না সাব মারশিবল চলবে না আর এখন যা বর্তমান পরিস্থিতি বৃষ্টির আশায় চাষ আশা রাখলে চাষবাস করা সম্ভব নয় তাই সরকারের কাছে আমরা চাষবাসের জন্য নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন করতে গেলে আমাদের প্রয়োজন লাগে আমাদের যে নানাধরনের সমস্যাগুলো সেগুলোকে উল্লেখ করে একটি দরখাস্ত লিখি দিয়ে সেটিকে ইলেকট্রিক অফিসে জমা করে আসি সেটি জমা করার পর সরকার যদি মনে করেন তাহলে তাহলে হয়তো আমাদেরকে নতুন বিদ্যুৎ সংযোগ দিয়ে থাকেন আর যদি প্রশ্ন আসে লোডশেডিংয়ের সমস্যা লোডশেডিংয়ের কারণে কৃষকদের অনেক সমস্যার সম্মুখীন করতে হয় লোডশেডিংয়ের জন্য যখন আমাদের সময়ে জলের প্রয়োজন হয় তখন লোডশেডিং থাকার কারণে আমরা সাব মারসিবল জল তুলতে পারিনা এর কারণে প্রচুর ফসলের ক্ষতি হয়ে থাকে তাই সমস্ত কৃষিক্ষেত্রেই বিদ্যুৎ সংযোগ আবশ্যিক বলে আমি মনে করি